হ্যালো হ্যাঁ আমি কী কী পাওয়া যায়

আর কী কী আছে কী কোম্পানির পাখা আর ডিসকাউন্ট আছে ডুম কী রকম আছে ডুম ডুম

হুম হুম ঠিক আছে